আমরা এক দিন কুড়িটা বন্ধু মিলে বন্ধু বন্ধু মিলে আমাদের যাদুঘর যাওয়ার প্ল্যান হয়েছিলো এবং আমরা একটি ক্যাব ড্রাইভারকে ফোন করেছিলাম এবং যখন ক্যাব ড্রাইভারকে ক্যাব ড্রাইভারকে বলেছিলাম যে আমরা কুড়িজন মিলে যাবো তখন ক্যাব ড্রাইভার প্রথমে না বলে দেয় তারপরে তিনি হটাৎ ফোন করেন এবং ফোন করে বলেন যাবেন তখন আমরা বললাম যে হ্যাঁ ভ্যান ভ্যান গাড়ি হলেও হবে কিন্তু আমরা কুড়িজন একসাথে হবো এসি গাড়িতে তখন তার তিনি বললেন ঠিক আছে এবং তার সাথে আমরা মানে ক টাকা ভাড়া কি কলকাতা যাদুঘর যেতে ক টাকা ভাড়া লাগবে না লাগবে সব ঠিক করে আমরা ক্যাববালাকে ফোন করে ক্যাববালা যেখানে আসার কথা এলো এবং আমরা বেড়িয়ে পড়লাম